এটা কি ফুলের দোকান বলছি ম্যাম আমার বাড়িতে একটা পুজো ছিল তা এই ঋতুতে কী ফুল নেওয়া যায় একটু বলুন আর কোন ফুল নিলে ভালো হবে ঠিক আছে তাহলে আমাকে এই ফুলগুলো দিতে পারবেন আপনি ঠিক আছে তাহলে আমার বাড়িতে পুজোতে আপনার থেকে আমি ফুলের অর্ডার নিতে চাই হ্যাঁ নেব যেই ফুল লাগে আপনি সেই ফুল দিন আমার পুজো ঠিক পনেরো তারিখে আমার এক সপ্তাহ আগে লাগবে এরকম এক দু কিলো হলে হবে এক সপ্তাহ আগে তাহলে আপনি বলুন ঠিক আছে ম্যাম কিন্তু ফুলটা ভালো হবে তো ঠিক আছে কিন্তু ফুলটা টাটকা হবে তো ঠিক আছে